হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনি এবার কেমন কী খরচা করবেন আপনার তার কেমন নিবেন বোর্ড কী প্রকারের নিবেন সেই হিসেবে তো খরচা পড়বে আপনি যেমন আপনার ওপর ডিসিশান নিতে হবে না হ্যাঁ সে তো ঠিক হুম আপনি কেমন কী কোয়ালিটি কোয়ালিটি কেমন বলছেন বলুন আচ্ছা ঠিক আছে হুম আপনার ঘরটা কত বললেন আচ্ছা তারের হয়তো তারের হয়তো রিল পড়ে যাবে তোমার সাড়ে সাতশো করে ভালো তার লাগাতে গেলে সাড়ে সাতশো টাকা রিল পড়বে সেই হিসেবে আপনাকে খরচা করতে হবে বাড়িটার মধ্যে না পাঁচ এমএমের তার ওটা সাড়ে চার এমএমের তার পাঁচ এমএমের তার হলে একটু দাম বেশি পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো তার লাগাতে বললে তোমার আমাদের এখানে স্টকের মধ্যে তোমার ভালো তার হিসেবে ভালো তার একটা আছে সেই ভালো তারটা তোমার কয়েল বা রিল হিসাবে দাম পড়বে তোমার হচ্ছে এগারোশো টাকা সেই হিসেবে আপনার যদি রুমটা হিসেবে আমরা একদিন দেখতে যাবো হয়তো আপনার রুমটা সেই হিসেবে আমরা মেকানিক বা হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান যারা কাজ করবে তাদেরকে আমি দেখে রুমটা দেখে আসতে বলবো তারপরে সেই হিসেবে আমি সব কিছু মাল দিয়ে তাদেরকে পাঠাবো ফিটিং করতে ঠিক আছে আচ্ছা ভিনিল বোর্ড ঠিক আছে আমি বোর্ডটা না হয় আমি দেখে নিচ্ছি কিন্তু তার এবার আপনার উপরে ডিসিশান নিতে হবে তারটা কী কোম্পানির নিতে হবে আপনি কি কিছু কোম্পানি আপনি বলতে পারবেন আমাদের তো হ্যাঁ ভালো হয় কিন্তু আমাদের কাছে যে স্টকে তারটা আছে সেই তারটা অন্য কোম্পানির আছে আপনাদেরকে তাহলে তারটা কিন্তু ওই কোম্পানির নিতে গেলে আমাকে পাঁচ দশ দিনের মতো দেরি করতে হবে কারণ আমাকে তারটা আনাতে হবে আমার স্টকে নেই তাই বলছিলাম পাঁচ দশ দিনের মতো লেট হবে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দুদিনের মধ্যে আমাদের কাজ দু বা তিন দিনের মধ্যে আমাদের কাজ এক আধ জায়গায় বাড়িতে আপনাদের দুটো ইলেকট্রিশিয়ান যাবে তারাই কাজটা কমপ্লিট করে দিয়ে দু তিন দিনের মধ্যে সারতে হবে আপনি চিন্তা করবেন না আমাদের কাজের হবে না

হ্যাঁ কাজের পরে বাকিটা পেমেন্ট করে দেবেন আপনি না বুঝতেই পারছেন অনলাইনে তো অতটা রিস্ক আমরা নিতে পারবো না আমাদের যেহেতু অনেককেই টাকাটা দিতে হবে ইলেকট্রিশিয়ানকে কিছু টাকা দিতে হবে ইলেকট্রিশিয়ান যারা যাবে বা আমাদেরকে সেই হিসেবে আমরা টাকাটা ক্যাশ নিতেই আমরা পছন্দ করবো আচ্ছা হ্যাঁ